লকডাউনের সময় বাজার বসতো না এমনকি বাজারে বেরোতেও পারতাম না বাজার থেকে যে কাঁচা সবজি কিনে আনবো তারও উপায় ছিল না ঠিকমতো মাছ পাওয়া যেতো না ঠিকমতো মাংসও পাওয়া যেতো না সেই কারণে আমি ডিম বাড়িতে বেশি করে স্টক করে রাখতাম আর প্রায় দিনই ডিমের তরকারি কোনওদিন ডিম ভাজা কোনওদিন ডিম সেদ্ধ করে ঝোল কোনওদিন ডিমকে কুঁচিয়ে ভেজে তরকারি এইভাবেই রান্না করেছি তার সঙ্গে আলু পোস্ত আলুগুলো সিদ্ধ করে বাড়িতে পোস্ত স্টকে রাখতাম সেই পোস্ত দিয়ে কখনও আলু পোস্ত ডিমের ঝোল এরকম রান্না করে খেয়েছি কখনও কখনও সোয়াবিন এনে রাখতাম সেই সোয়াবিনের ঝোল কখনও সোয়াবিনের তরকারি কোনোদিনও সোয়াবিনের সঙ্গে মটর কলাইকে দিয়ে তরকারি এইভাবে রান্না করে খেয়েছি রাত্রের দিকে বেশিরভাগ আলু দিয়ে মটর কলাই দিয়ে তরকারি করে রুটি তার কোনও কোনও দিন আবার শুধু ছোলার তরকারি এইভাবে রান্না হয়েছে কোনওদিন শুধু ডাল একটু চাপ চাপ করে মুগের ডাল রান্না করে রুটি দিয়ে খাওয়া হয়েছে এইরকম করে লকডাউনের সময় বেশিরভাগ সময়ই এরকম করেই খাওয়া হয়েছে সবজি তখন পাওয়াই যেতো না কাঁচা সবজি বাজারে আসতোই না একরকম বললেই হয় হয়তো কোনও কোনও দিন সপ্তাহে এক দিন কী দশ দিন ছাড়া এক দিন বাজারে গিয়ে একটু সবজি কিনতাম তখন বাজার বাইরে বেরোনাই সম্ভব হতো না লকডাউনে এরকমই অবস্থা ছিল সেই কারণে এরকমভাবেই আমাদের খেতে হয়েছে আর এইরকমভাবেই আমি রান্না করেছি